হ্যাঁ পশুপালন বলতে আমি তো এখন শহরে থাকি এখন পশুপালন বলতে কিছুই নেই যখন গ্রামে থাকতাম বাপের বাড়িতে আমার বিয়ে হয়েছে শহরে কিন্তু আমার বাপের বাড়ি গ্রামে ছিলো সেখানে মায়েরা কাকিমারা সবাই পশুপালন করতো আমিও নিজে করেছি সে পশুপালন সেগুলোকে ভালো রাখতে হলে মাঠ থেকে ঘাস কেটে নিয়ে দিতো বাবারা তাদেরকে দোকান থেকে কিছু প্রোটিন জাতীয় খাদ্য তাদেরকে দিত সুস্থ থাকার জন্য সবল থাকার জন্য এইভাবেই গ্রামে পশুপালন হতো হ্যাঁ কিন্তু শহরে কতজন পশুপালন করে কী করে না এটা আমি সঠিকভাবে বলতে পারবো না না যখন গ্রামে থাকতাম তখন আমাদের ওই বাবার বাড়ির গ্রামে আশেপাশে সবাই পশুপালন করতো সবাইই এই পশুপালনের সঙ্গে জড়িত এবং তাদেরকে প্রোটিন জাতীয় খাদ্য খেতে দিয়ে তাদেরকে সুস্থ রাখতো ভালো ভালো খাবার খেতে দিতো হাতের আগায় যা পেতো তাইই খেতে দিতো খড় খেতে দিতো খোল ভুষি আটা সবই খেতে দেওয়া হয় তাদেরকে এবং হাঁস মুরগিগুলোকে পুড়ো ভাত আটা খাওয়ালে তাদের গায়ে মাংস বৃদ্ধি হয় এবং তারা ডিম পাড়ে সেই ডিমগুলোকে বিক্রি করে মায়েরা খুবই লাভবান হতো এই জন্য তারা আরও বেশি বেশি পশুপালন করতো এই পশুপালন করে তারা অনেকই লাভবান হয়েছিলো